কারুশিল্প খাত এবং আন্তর্জাতিক প্রবণতা আমাদের প্রভাবের সাথে জড়িত সাড়া দেয় আন্তর সাংস্কৃতিক বিনময় সহযোগিতা ও অভিযোজন আন্তঃসাংস্কৃতিক বিনিময় আমাদের সাংস্কৃতিকই হচ্ছে আমরা নাচ গান এবং গান নিয়েও থাকতে পারি এবং আমাদের শিল্প নিয়ে থাকা একটা বাঙালিদের আলাদাই মেজাজ সেইজন্য আমরা অন্তরে কোন সাংস্কৃতিক থেকে পরে সেই বা গুরুজনদের থেকে আমাদের মধ্যে বিনিময় হয়ে পরে আমাদের থেকে আমাদের পরের প্রজন্মতে বিনিময় হয়ে পরে আমাদের এই শিল্প জেগে থাকে সহযোগিতা আমরা শিল্পতে আমরা একে অপরের সহযোগিতা করে থাকি কেউ কারোর সহযোগিতা নিয়ে পরে কাকে ব্যবহার করে থাকি না আমরা সকলেই সকলের দরকারের মধ্যেই কাঁধে হাত রেখে পরে আমরা সহযোগিতা করতে ভালোবাসি শিল্পতে সহযোগিতা না করলে কখনোই তা এগিয়ে যায় না আমাদের এই তহবিলের মধ্যে থেকেই আছে এমেসেমই এমটি এবং ইউনেসেস্কো থেকে অহবিল দু হাজার তিরিশের এজেন্ডা এবং এসডিজি এইটার অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পশ্চিমবঙ্গ খাদি হচ্ছে এক বিশেষ শিল্প আমরা এই খাদি শিল্পকে খুবই ভালোবাসি এবং গ্রামীণ শিল্প বলতে আমাদের গ্রামে বেশিরভাগই সবাই দুষ্প্রাপ্য সেই জন্য আমরা গ্রামীণ শিল্প বোর্ডে তৈরি হওয়ায় আমাদের শহর কেন্দ্রিক মানুষেরা গ্রামের পাশে দাঁড়িয়েছে এভাবেই আমরা সকলের আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি